আমি একটা দাদাভাই নামে রেস্টুরেন্টে খাওয়ার অর্ডার করেছিলাম কিন্তু সেই খাবারটা অর্ডার করেছিলাম যেমন এসেওছিল তেমনই খুব ভালোভাবে কিন্তু খাওয়ারটা খুলে দেখাতে খাওয়ার পর আমি বুঝতে পারি খাবারটা ভালো নয় এবং ঝাল হয়েছিল প্রচুর পরিমাণে এবং ভালো স্বাদ আসেনি আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটা আসেনি এবং ভালো ভেবেছিলাম কিন্তু ভালো হয়নি খারাপ সেই জন্য আমি খাবারটা রিফান্ড করেছিলাম রিফান্ড করার পর সে দিয়ে টাকার আবেদন জানিয়েছিলাম টাকাটা ঠিক মতো টাইমে আসছিলো না সেই জন্য আমি আবেদন জানিয়েছিলাম বা অভিযোগ করেছিলাম সে রেস্টুরেন্টে কিন্তু তারা কিছু আমার কথাটা গ্রাহ্য করছিলো না টাকাটা ফেরত দেওয়ার তাই জন্য আমি আরও একবার অভিযোগ করেছিলাম দুবার অভিযোগ করার পর তারপরেও দিচ্ছিল না সেই জন্য আমার এই এই বলা যে ভালোভাবে অভিযোগ করে এবং আমার টাকাটা যাতে ফিরিয়ে দেয়